আপনার শৈশবকাল কেমন কেটেছে সেসম্পর্কে একটু বলুন আমার ছোটোবেলার দিনগুলি খুবই মজাদার ছিল আমি যখন ছোটোতে যখন কোথাও বেরোতে যেতাম তখন আমি আমার সঙ্গে আমার বন্ধুদেরকে নিয়ে যেতাম এবং ওরা আমার সাথে খুবই আনন্দের সাথে আমার ছোটোর দিনগুলি কাটিয়েছে তারা আমরা একসাথে মিলে আমরা গাছে যেতাম গাছের ফল টল এইগুলো নিয়ে আমরা ভাঙার চেষ্টা করতাম এবং তার সঙ্গে আমরা নিজের ছোটোবেলার দিনগুলিতে মায়ের সাথে বাবার সাথে সবার সাথে পুজোতে বেরোতে যেতাম যখন ছুটির দিন থাকত তখন আমরা যেতাম বাইরে বাইরে গিয়ে নানান রকমের দৃশ্য অনুভব করতাম এবং ছোটোবেলার দিনগুলোতে আমার আজও মনে পড়ে আমি তখন খুব দুষ্টু করতাম দুষ্টুমি করতাম এবং সেই সময় আমার দুষ্টুমির আর শেষ ছিল না যেভাবে আমি নিজের দিনগুলিকে কাটিয়ে এসেছি ছোটোতে আমার এখনও মনে হয় ছোটোবেলার দিনগুলোতে আবার ফিরে যাই তার কারণ ছোটোবেলাতে যেভাবে আমি আমার যে জিনিসগুলো আমি চাইতাম সেই জিনিসগুলো খুবই সহজেই পূরণ হয়ে যেত যেমন যেখানে যেতে চাইতাম সেখানে যেতে পারতাম তার সঙ্গে খাওয়া দাওয়ার সবসময়ে আমার সবসময়ে আমি একই সাথে উপভোগ করতাম এবং দিনগুলিতে ছোটোবেলার দিনগুলিতে আমাদের মনে হতো যে আরও এই দিনগুলি যদি পাওয়া যেত তার সঙ্গে আমরা ছোটোতে খুবই খুবই দারুণ গল্পের অনুভব করেছি মনে হতো যে এই গল্পগুলি শুনে গল্পের মধ্যে থাকি এবং তার সঙ্গে অনেক রকমের খাওয়া দাওয়া গল্পগুজব মামাবাড়িতে যাওয়া ঘুরতে যাওয়া এই সব নিয়ে ছোটোবেলার দিনগুলি খুবই সুন্দর কেটে উঠেছে এবং তার সঙ্গে ছোটোতে রয়েছে ছোটোর মধ্যে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল তার মধ্যে একটি মনে পড়ে খুবই বন্ধুদের সাথে খেলা বন্ধুদের সাথে খেলা এবং তার সঙ্গে রয়েছে আমাদের একটি বিশেষ খেলা যেটি আমরা খেলতাম ক্রিকেট এবং তার সঙ্গে আমাদের মনে হতো যে খেলাটি খেলে আমরা খুবই ভালো অনুভব করতাম এবং এই দিনগুলি আবার যেন ফিরে আসে তার জন্য আমরা চেষ্টা করি যে ছোটোর দিনগুলিকে একটি দারুণ সুন্দরভাবে সাজিয়ে রাখি এবং সেই জন্য ছোটোর দিনগুলি আমার খুব ভালো লাগে মনে হয় আবার সেই দিনগুলিতে ফিরে গেলে আবার খুবই ভালো হতো এই জন্য ছোটোবেলার দিনগুলি আমার খুব ভালো লাগে